হ্যাঁ অন্যান্য ধর্মগুলি আমাকে মুগ্ধ করে যেমন আমাদের এখানে কিছু বিহারি মানুষজন রয়েছে তারা যেমন ছট পূজা করে সেটা আমরা আগে জানতাম না তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ছট পূজা নামক এক পূজা হয় সে এখন সেটাও আমরা পালন করে থাকি